আমি আবেগগতভাবে প্রভাবশালী এবং অর্থপূর্ণ যে গেম মনে করেছি বা যে খেলা মনে করেছি সেটি হলো দাবা অথবা চেস এই খেলায় বি প্রচণ্ড পরিমাণ বুদ্ধিমত্তা এবং আপনার নলেজের পরীক্ষা নেওয়া হয় এই খেলায় আপনি অপরজনের বিপক্ষে খেলেন এবং সামনে বিভিন্ন রকম গুটি সাজানো থাকে প্রত্যেকটি গুটির প্রত্যেকটি আলাদা রকম চাল এই বিভিন্ন চাল বিভিন্ন গুটি দিয়ে আপনাকে অপরজনকে পরাস্ত করতে হয় যা সম্পূর্ণভাবে মস্তিষ্কের বুদ্ধি দ্বারাই সম্ভব এই খেলা শুধুমাত্র ইনডোর খেলা বা খেলা হিসেবেই পরিচয় পায় না এটি একটি আন্তর্জাতিক খেলা এবং এই খেলায় আপনি অনেক কিছু শিখতে পারবেন যা আপনি ফলত নিজের দৈনিক জীবনেও কাজে লাগাতে পারবেন কারণ এই খেলায় আপনার বুদ্ধিশীল মস্তিষ্ক আরও উত্তীর্ণ হয়